আমি আজ চক বাজার কালী মন্দির থেকে একটি ক্যাব বুক করে আমার গন্তব্য স্থান দুলমী নডিহাতে পৌঁছাই গন্তব্য স্থানে পৌঁছানোর সময় আমি ক্যাব থেকে নামার সময় আমার পার্সটি ভুলে যাই এখন আমি আমার ক্যাবের ড্রাইভারকে কল করে ফিরে আসার জন্য বলছি